হ্যাঁ দাদা বলছি আমি প্রায় আধ ঘণ্টা হয়ে গেল আপনার ক্যাবটা বুক করেছি তো ওখান থেকে দেখুন আমি প্রায় আধা ঘণ্টা কিন্তু হয়ে গিয়েছে তো ওখানে দেখাচ্ছিল যে আমি পনেরো মিনিটের মধ্যে আমি আমার যেখানে রয়েছি ডেস্টিনেশনে সেখানে পৌঁছে যাবে ক্যাবটি কিন্তু প্রায় আধ ঘণ্টার ওপরে হয়ে গেল আমি ক্যাবটা এখনও পেলাম না এবং দেখুন আমাকে একটা জায়গায় যেতে হবে সেই জন্যই কিন্তু ক্যাব বুক করা না হলে আমি লোকাল যে কোনো পাইলটে বা লোকো পাইলটে চলে যেতে পারতাম কিন্তু আমি তো যাইনি না শুধুমাত্র ক্যাবে যাব বলে কারণ ক্যাবে জার্নিটা কমফর্টেবল হয় এবং আপনারা প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে আমাকে এরকম করে বসিয়ে রেখে দিয়েছেন আমি দাঁড়িয়ে আছি আপনাদের জন্য ঠিক আছে এবার আপনিই ভাবুন যে একটা মানুষকে দাঁড় করিয়ে রেখে কি এরকম হ্যারাসমেন্ট করাটা কি ঠিক হচ্ছে কারণ আমি আপনাদেরকে সত্যি ভেবেছিলাম যে আপনারা ঠিক সময় মতো চলে আসবেন এটা কিন্তু ভুল করছেন আপনারা ঠিক আছে